এটা কি উবার পরিবহনের এজেন্সি আমি বসন থেকে বলছি আপনাদের গাড়ির যে আপনার আমার গতকাল যে ভ্রমণ হয়েছিল পলাশচাপড়ি থেকে চন্দ্রকোনা পর্যন্ত তার ফিডব্যাক দিতে চাই হ্যাঁ আপনাদের গাড়ির খারাপ অবস্থায় আছে এক কথা হর্ন কাজ করছে না গাড়িতে প্রচুর আওয়াজ হচ্ছে আর যে ঝাঁকুনি বেশি হচ্ছে এবং আপনাদের সিটও প্রায় ছেঁড়া ছেঁড়া অবস্থায় আছে এবং চারিদিকে নোংরা এইসব এভাবে পরিবহন করলে তো মানুষের অসুবিধা হচ্ছে না নানা ধরণের গন্ধ রয়েছে গাড়িতে তারপরে ধরুন গাড়ি মাঝ রাস্তায় পাংচার হয়ে যাচ্ছে তো এগুলোর দিকে খোঁজ রাখুন এবং আমার কাল গতকালের ভ্রমণ কিন্তু একদমই সুষ্ঠভাবে হয়নি কারণ ওই গাড়িতে নানা ধরণের সমস্যা হচ্ছিল এটা আমারও প্রবলেম হয়েছে অনেক ধন্যবাদ